হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ নরম জুতো আছে গোড়ালি ব্যথার জন্য বয়স্ক মহিলাদের জন্য সব রকম জুতোই আছে হ্যাঁ একদম একদম নাম আছে অজন্তা আছে ভিকেসি আছে প্যারাগন আছে বাটা আছে কোন কোম্পানি নিতে ইচ্ছুক দাম এইটা বেশিরভাগই অজন্তার বেশি সেল হয় দোকান থেকে অজন্তার দামটা পড়ে যাবে আপনার তিনশো কুড়ি পড়ে যাবে আড়াইশোর মধ্যে দুশো আশি টাকা পড়ে যাবে আপনার প্যারাগন দুশো সত্তর আশি না না না না না না না আপনি এক বছর কোনোভাবে কোনো ছিঁড়তেই পারবে না এক থেকে দুবছর এক থেকে দুবছর আপনি যেমন খুশি করে ইউজ করুন ছিঁড়তে পারবেন না আর এর ফিতেটাও টিকসই আর নিচে সয়েলটা হয় ওটাও খুব সুন্দর আমাদের আমাদের দোকান তো সপ্তাহে বৃহস্পতিবারটি বাদে সব দিনই খোলা সকাল আটটা থেকে দুপুর দেড়টা এবং বিকেল চারটা থেকে রাত্রি নটা হ্যাঁ বৃহস্পতিবার দিনটা একটু বন্ধ থাকে আমাদের হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ চারটের পর থেকে দোকানে থাকবো অবশ্যই সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত হ্যাঁ আপনি হয়তো খুঁজে খুঁজে দেখবেন বাট কোনো কাস্টোমারকে জিগেস করবেন আমার দোকান থেকে যারা নেয় দেখবেন সুলভ মূল্যেই জুতো দেওয়া হয় খুব বেশি প্রাইস নেওয়া হয় না আসুন না দেখে শুনে একটা হয়ে যাবে কি আছে হুম হুম ভিড় থাকলেও আপনাদেরটা আগে করে দেবো হুম হুম অবশ্যই অবশ্যই বয়স্ক মহিলাকে ছেড়ে দেবো আগে হুম হুম কোনো চাপ নেই আপনি আগে থেকে বলে রেখেছেন মানে আপনাকে আগে ছেড়ে দেবো হুম আচ্ছা ঠিক আছে চারটার পর আসবেন হ্যাঁ হুম ঠিক আছে